আমরা আমাদের মাতৃভাষা হচ্ছে বাংলা আমাদের রাষ্ট্রীয় ভাষা হচ্ছে হিন্দি আমাদের হিন্দিতে সব জায়গায় চলে না তালাদা আলাদা তোমার রাজ্যে আলাদা আলাদা তোমার ভাষা আমাদের পশ্চিমবাংলায় বাংলা ভাষা বাংলা পশ্চিমবাংলায় মধ্যে বাংলা ভাষা চলার পরেও আমাদের এক শহর থেকে যমখন আরেক শহরে যায় ভাষাটা অনেক পাল্টতে যায় সুর আলাদা থাকে বলার তারিকা আলাদা থাকে এখান থেকে তারপরে যখন আমরা আটটা না আগেই যাই আসাম আসামে গিয়ে হিন্দুও বলতে পারে না বাংলাও বলতে পারে না সেখান সাথে তাদের ভাষা আসাম আসামের ভাষা তখন গিয়ে আমরা যখন কোনো জিজ্ঞেস করার জন্য কিছু বলার জন্য কি অ্যাড্রেস ঠিকানা জিজ্ঞেস করার জন্য যখন কথা বলা হয় তাদের সঙ্গ যখন যোগাযোগ করা হয় কথা বলা হয় প্রথমে আকার ইঙ্গিতে বোঝাতে হয় কেমন জায়গায় যাবো কীভাবে যাবো আমি ওখান থেকে গাড়ি ধরবো কীভাবে ধরবো সেটা তাকে ইশারাতে বোঝাতে হয় আগে যখন বুঝতে পারে তারপরে যখন ও বলে তখন সেই কথার ভিত্তিতে একটু আধটু বোঝার কথা হলে বুঝে নিয়ে আমার আকার হিন্দি থেকে কেউ কী বলতে চাচ্ছে যতো যখন বুঝতে পারি না তখন সমস্যা হয়ে যায় তারপরে আছে তোমার দিল্লি থেকে মানে হিন্দি ভাষা হিন্দিতে আমরা যখন এখান থেকে বাংলায় কে বা যখন আমরা কোথাও যাই না আমরা তখন বাংলাই জানি ফির আসছে ইংরাজি যখন যাচ্ছি শিখে নিলাম ওখানে গিয়ে হিন্দি আমার শিখিনি তোমায় হিন্দিতে কথা বলতে গেলে খুব অসুবিধা হয় তাদের কিছু জিজ্ঞেস করতেে গেলে যেমন আমাদের ইস্কুলে কোন দিন হিন্দি শিখায়নি আমাদের রাজ্যে পশ্চিমবংলায় বাংলা তো বাংলা ইংলিশ খুব কম পড়ায় হিন্দিও কম পড়ায় যার ফলে আমরা হিন্দি শিখতে পারি না ভালো করে এখন একটু চ এখন একটু চলছে সে করছে স্কুলে টিচার বাড় দিয়েছে কানাডায় ওখানে গিয়ে ওদের ভাষা আমরা কিছুই বুঝতে পারি না আমাদের ভাষাও তারা কিছু বুঝতে পারে না তখন খুব সমস্যা হয় আমরা যেমন জলকে জল বলি ওরা জলকে নির বলে আমরা বলি ওই থেকে যাবো পরা সেটা বলে আরকে হক তিনি তিনি অনেক ডিফারেন্স হয়ে যায় আমাদের ওদের ভাষায় আমরা যখন কাউকে ডাকি এদিকে এসো ওরা তখন বলে বাইরেখড়ে আমরা ভাইকে ভাই বলি দাদাইকে দাদা বলি ওরা ওখানে বলে খেনাড়াই তাম্মি আন্না যে ছোটো হয় তাকে তাম্মি বলে যে বড়ো হয় তাকে আন্না বলে ওরা দিদিকে বলে দিদি ওরা বলে আক্কা অনেক কষ্ট হয় ওদের ভাষাতে তোমার হচ্ছে কথা বলতে গেলে অনেক কষ্ট হয় ওদের সঙ্গে চলতে গেলে কানাডা তো কিছু বোঝা যায় তারপরে তেলেগু তেলেগুতে একটুখানেও বোঝা যায় না তেলেগু তামিল মদ্রশি এ ভাষার সঙ্গে আমাদের বাংলা ভাষা কোনো তুলনো হয় না আমরা তখন মনে করি কি আমাদের ভাষা সবচেয়ে ভালো